হ্যাঁ বলুন রায়বাবু হুম হ্যাঁ হ্যাঁ ওটা দিন তো সকলেরই তো ছুটি তা বাড়ি যাবেন তো হ্যাঁ তো বাড়ি তো যেতেই হবে ছুটি তো পাওয়াই যেতে চায় না যেটুকুন ছুটি পাওয়া গেছে সেটাকে তো সুযোগের সদ্ব্যবহার করতেই হবে এখানে কেন বসে থাকব বলুন না বাড়ি থেকে ঘুরে আসলেই হয় তা কীসে যাওয়া ট্রেনেই তো যাবেন না কি তা কলকাতায় হ্যাঁ কলকাতা থেকে ধরুন আপনার কটার সময় ট্রেন পাওয়া যাবেন বলুন দেখি নি

না ওই ছুটি পেয়ে গেলে অফিস সেরেই উঠে ফেললেই তো হয় কি দরকার আছে বলুন না কাজ সেরে শুধু শুধু রাতটাই কেন কাটাতে যাব হ্যাঁ আমাদের তো এক কাছেই বাড়ি কাছাকাছি অসুবিধা হবে না দুজন একসাথে যাব বলেই আপনাকেও বলছিলাম সেই জন্য আর কি আচ্ছা তাহলে চারটা আটচল্লিশে অফিস শেষ হওয়ার পর চারটা আটচল্লিশে যেয়ে পৌঁছাতে পারব

হ্যাঁ তাহলে ভালোই হবে চলুন এক সঙ্গে দুজনে মিলে চলে যাই ট্রেনটাও ধরে নেব হ্যাঁ যদি মিস হয়ে যায় কোনো কারণে কারণবশত তাহলে নাহয় সাতটায় যাব না হলে ঐ টাইমেই তাহলে কথা রইল একসঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন বুঝতে পারছেন যেয়ে একসঙ্গে স্টেশনে একসাথে ট্রেনে উঠে একসাথেই বাড়ি যাব গল্প করতে করতে দুজনের ভালোই হোক বোরিং ফিলও করব নি অনেক দিন দেখা সাক্ষাৎও হয় নি ভালোই হবে বুঝতে পারছেন ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে যোগাযোগ করব আমি কিন্তু ঠিক আছে ভা